হ্যালো বলছি রুগী বলছেন আপনি আমি আপনার ডাক্তার বলছি বলছি আপনার যে সমস্যাটা হচ্ছিলো মাথা যন্ত্রনা ও পেটের যন্ত্রনা ও আপনার যে বমি হচ্ছিলো এবং গা হাত পার যন্ত্রনা হচ্ছিলো আমি তো আপনাকে ওষুধ দিয়েছিলাম এখন আপনি কেমন আছেন তো আপনাকে যে ওষুধ দিয়েছিলাম সেগুলো খেয়ে একটুও কি কমে নি তাহলে আপনাকে একটা পরামর্শ দিচ্ছি শুনুন বলছি আমার একটা চেনা পরিচিত ডাক্তার আছে বা আমার বন্ধু আছে খুবই ভালো ডাক্তার সে একটা হাসপাতালে থাকে হাসপাতালটার নাম হচ্ছে মহেন্দ্রনগর হাসপাতাল আপনি একটু খোঁজ করে করে চলে যাবেন মহেন্দ্রনগর হাসপাতাল আমি তাকে ফোন করে বলে দেবো সে ভালো চিকিৎসা করে এবং তাহলে আপনার এ সমস্যার সমাধান করে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আমি সব রকম বলে রাখবো যেহেতু আমি আপনার বাড়ির ডাক্তার সেহেতু আমার এটা কর্তব্য করা উচিত তাই আমি মনে করি সেই জন্যে আমি সব কিছু বলে রাখবো আপনি গেলেই সেখানে স্টাফ আছে তারা আপনাকে ভেতরে আমন্ত্রণ জানাবে বা ভেতরে ঢুকিয়ে নেবে বুঝলেন তো আপনার যেহেতু আমি যেহেতু দেখে বুঝলাম যতো দূর আপনাকে চার পাঁচ দিনের মতো ভর্তি থাকতে হবে এবং একটা কাজ করতে হবে আপনাকে আপনি যে চার পাঁচ দিন ভর্তি থাকবেন তো আপনাকে বেডের ফিসটা কিন্তু দিতে হবে বেডে যে শুয়ে থাকবেন এবং আপনার যে দেখাশুনা করবে তার ফিসটা কিন্তু দিতে হবে সরকারি হাসপাতাল কিন্তু সরকারি হাসপাতাল হলেও সেখানে বেডে যে থাকবে সেখানে আপনার আপনি যেহেতু আমি যেহেতু আপনার বাড়ির রোগী সেহেতু অন্যদের থেকে আপনাকে তো ভালো দেখাশুনা করাতে হবে সেই জন্য আমি বাইরের মানে বাইরের দুজনকে বলে রেখেছি তারা যাতে বাইরের নার্স তারা যাতে আপনাকে ভালোভাবে দেখাশুনা করে সেই বেতনটা আর কি মানে কিছু লাগবে আর কি তার জন্য নতুন করে তো রিপোর্ট করাতেই হবে কিন্তু সেই রিপোর্টগুলোও নিয়ে যাবে এই রিপোর্টগুলো সেই ডাক্তারবাবু দেখবে দেখার পর তিনি কি রকম কি কোন রিপোর্ট কি করতে হবে সব রিপোর্ট লিখে দিবে দিয়ে আপনি সেখানেই রিপোর্ট করিয়ে নিবেন অন্য কোথাও রিপোর্ট করাতে আর অন্য কোথাও যেতে হবে না কারণ সেখানেই রিপোর্ট হয় বুঝেছেন না না না এ রিপোর্ট করাতে কোনো টাকা লাগবে না তো সেখানেই রিপোর্ট করিয়ে নেবেন আর রিপোর্টটা যতো শীঘ্রই তারা করতে বলবে আপনি ততো শীঘ্রই করে নেবেন কারণ রিপোর্টটা খুবই অত্যন্ত জরুরি বুঝেছেন রিপোর্টটা দেখেই তো রিপোর্টটা দেখেই আপনাকে ওষুধ দেবে হুম বলুন কি বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে এখন